হ্যাঁ আমাদের বাড়ি থেকে যে পলাশচাবড়ি থেকে যে চন্দ্রকোনা টাউন যাওয়া হয় আগেকারের দিনে তো কোনো বাস বা টোটো কোন কিছুই ছিল না সেই রাস্তায় যেতে সবই অসুবিধা ছিল মানুষকে হেঁটে হেঁটেই যেতে হত বা অনেক আগের আগের কথা গরুর গাড়িতে যেতে হত কিন্তু এখন টোটো বাস হয়ে মানুষের এতই সুবিধা হয়েছে যে সবাইকারই যেতে পারছে রাস্তা মানে স্কুল যাওয়া এখন রাস্তা ভাড়া হয়েছে বাসে তো কুড়ি টাকা টোটোতেও কুড়ি টাকা কিন্তু কুড়ি টাকা দিলে কি হবে মানুষ সুবিধা পেয়েছে যেখানে যার দরকার যেতে পারছে আসতে পারছে তারপরে ওই পিয়ারডাঙ্গা দিয়ে যে এক রাস্তা আছে ওখানে হাসিডাঙ্গা বলে যে একটা জায়গা আছে আগেকার ব্রিটিশ আমলে ওখানে তো মানে শাসনের প্রশাসন করতো বা ওখানে ফাঁসি দেওয়া হত কিন্তু ওখানে একটা পার্ক তৈরি হয়েছে এখন বাচ্চারা সব ওখানে যায় বড়োরাও যায় তাদের মায়েদের নিয়ে যায় টোটোতে নিয়ে যায় সেখানে দেখা আনন্দ পায় বাচ্চারা মনে করো আবার বাড়ি ফিরে এসে ওইধার দিয়েও টাউন পর্যন্ত আসা যায় রাস্তা এসে বাসে যাওয়া যায় আমাদের এখানে সুযোগ সুবিধা অনেকটাই ভালো হয়েছে টোটো হওয়ার জন্যে বাড়িতে মোটর সাইকেল হয়েছে সব কিছুর জন্য সুবিধা হয়েছে